বাইক চালানোর জগতে সবচেয়ে বড় এবং গন্তব্যস্থলগুলির মধ্যে এখন সবথেকে বেশি উত্তেজনা লক্ষ করা যায় প্রায় সকলেরই মধ্যে এবং সকল বাইকারের মধ্যেই রুট নিয়ে বাইকিং করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হচ্ছে একটি ভালো রুট যার কারণে বাইকিং করা সম্ভব ভালো রুট ছাড়া বাইকিং করা সোজা না এবং তা সম্ভব নয় এই জন্য বাইকিং করতে গেলে আমাদের সর্বপ্রথম লক্ষ রাখতে হবে ভালো একটি রুটের দিকে সেই জন্য আমরা সর্বপ্রথমেই ভালো একটি রুট বেছে নেওয়ার চেষ্টা করি এবং তার পরেই বাইকিং বা গন্তব্যস্থলগুলিকে আমরা বেছে নিই বাইক চালানোর ক্ষেত্রে এই রুট নিয়ে আমি অত্যন্ত বেশি উত্তেজিত কারণ খারাপ রুটে বাইক চালানো অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত ঝুঁকি সম্পন্ন সেই ক্ষেত্রে সেদিক থেকে লক্ষ রাখতে গেলে বাইকের সেফটি এবং নিজের সেফটির জন্য আমাদেরকে একটি অত্যন্ত ভালো রুটই বেছে নিতে হয় বাইক চালানোর জন্য বাইক চালানোর জগতে সবচেয়ে বড় প্রবণতা হলো রুট এবং গন্তব্যস্থল অত্যন্ত আকর্ষণীয় হতে হবে তবেই বাইক চালিয়ে মজা আর নয়তো গন্তব্যস্থলটি যদি আনন্দদায়ক না হয়ে থাকে বা তৃপ্তিদায়ক না হয়ে থাকে সেক্ষেত্রে বাইক চালিয়ে যাওয়ার মধ্যে কোনো রকম উত্তেজনা থাকে না এবং আনন্দও থাকে না